হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জুতোর দামটা বেশি নিয়েছেন তাই এ বলছি আমি এই বাটা কোম্পানির না না বাটা হ্যাঁ প্যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দামটা বেশি নিয়েছেন আমি তো অন্য দোকান ট্রাই করে শুনলাম জানলাম যে এই কোম্পানির যে যে জুতো নিয়েছি এ জুতো অন্য দোকানে দাম তো কম হয় শুনলাম বা আমার বন্ধু বান্ধব অনেক ওই বলছি ওই আপনি নিয়েছেন চাইশো কুড়ি টাকা নিয়েছেন আমার কাছ থেকে কিন্তু ওরা তো হ্যাঁ ওই আমার বন্ধু বান্ধব ওরা ওই যে বন্ধু কিনেছে তার যে বন্ধু বান্ধব ওই এক জায়গায় বসে গল্প করতে করতে আমি যে আমি যে জুতো কিনেছিলাম আমার এক বন্ধু এরম তার সঙ্গে ক কথা বলতে বলতে পাশে একটা বন্ধু ছিলো বলছে কী তোমার জুতো এতো দাম নিয়েছে কই আমি তো শুনলাম যে তিনশো আশি টাকা হ্যাঁ কী না না ওরা তো আমি তো আমি তো জুতো পায়ে দিয়ে আসি ও যে পায়ে দিয়ে এস এতো ওদের পায়ে গল্প করতে আমার জুতো পায়ে আছে তো বলছে যে না না না না না না না না না না না না ভাই আমি একটা কথা বলি আমি কি মিথ্যা কথা বলছি না না ঠিক আছে হ্যাঁ না কেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ